আমাদের ছোটোবেলার সবচেয়ে প্রিয় স্মৃতি খেলাধুলা খেলাধুলার মধ্যে আমরা প্রচুর আনন্দ পেতাম এবং নানান ধরনের ছড়ার মাধ্যমে খেলতাম হঠাৎ করে একদিন খেলতে খেলতে আমার বোন হঠাৎ আমার পাটা টেনে দিল আমি খুব জোরেই পড়ে গেলাম কিন্তু দেখলাম বোন ছোটো আমার বয়সও তখন তিন বছর বোন আরও ছোটো সে আমাকে পা ধরে টানছে কিন্তু টানতে পারছে না আমার মনে হয় এই স্মৃতিটা আমি কখনোই ভুলব না যে দিদি পড়ে গেছে কাদায় তাই সে আমাকে টেনে তুলছে এটা আমার খুব ভালো লাগে